হ্যালো আপনি কি অ আ ক খ রেস্টুরেন্ট থেকে বলছেন হ্যাঁ আপনার ওখান থেকে আমি কিছুক্ষণ আগে একটা খাবার অর্ডার করেছিলাম খাবারটা আসতে তো দেরি হয়েছেই টাইমের থেকে বেশি লেগেছে কিন্তু খাবারটা সে নয় ঠিক আছে সমায় বেশি লেগেছে কিন্তু খাবারের মানটাও খুব একটা ভালো ছিলো না খোলার সাথে সাথে একটা ঘামা ঘামা গন্ধ বেরোচ্ছিল খাবার থেকে যে ওপরটা যেরকম ভিজে গেলে যেরকম হয় হয়তো খুবই গরম অবস্থায় আপনারা ওটাকে এরকম সিল প্যাক করে দিয়েছিলেন এবার সেটার সেটার বাষ্প হওয়ার ফলেতে পুরো জল কেটে খুবই বিতি বিচ্ছিরি হয়ে গেছে এবার এই অবেলাতে আমার ঘরেতে অতিথিরা এসেছে এবার ওদেরকে আমি কী কী দেবো এই সমায়তে আপনারা যে এরকম এতো দাম নিয়ে খাবার দিচ্ছেন খাবারের দাম নিচ্ছেন তারপরে যদি এরকম ধরনের খাবার পাঠান তাহলে এই অবেলা তো এখন তো কিছু করার নেই আমার কাছে এবার আমি সুইগির ওখানে ফোন করলাম যে মেন প্ল্যাটফর্ম থেকে আমি অর্ডার দিয়েছি ওইখান তেকে আমি ফোন করলাম ওনারা বলছেন এটা সম্পূর্ণ নাকি রেস্তোরাঁর মালিকের বা রেস্তোরাঁর যারা কর্মচারী তাদের দোষ এবার তারা আপনার কাছে পাঠাচ্ছে আপনি বলছেন তাদেরকে জানাতে এবার যে আমার বাড়িতে যেই অতিথিগুলো এসছে তারা কি না খেয়ে থাকবেন এতোক্ষণ এরকম টক টক গন্ধ এরকম টক টক গন্ধ খাবারের থেকে এটা তো একদমই আপনাদের মতোন বড়ো মাপের রেস্তোরাঁ থেকে আশা করা একদমই যায় না সেইখানেতে আপনারা এতো দাম দিয়ে এতো ভালো ভালো খাবার আপনারা ছবি দেখিয়ে যদি এরকম খাবার পাঠান আমার তো নিজেরই লজ্জা লাগছে লোকজনের সামনে আমি কী পরিবেশন করবো এবার এই জিনিসটা আমি নয় ঠিক আছে এবার এইটা আমাকে নয় রিফান্ড করুন আর নাহলে এটার বদলে আমাকে খুব শিগগিরিই নতুন খাবার আপনারা দিয়ে যান নাহলে কিন্তু দুফুরবেলাতে খুব অসুবিধার মধ্যে পড়বো